হ্যালো হ্যাঁ রয়্যাল বিরিয়ানি বলছেন রায়গঞ্জ থেকে আচ্ছা ঠিক আছে হ্যাঁ বলছিলাম দাদা একটা কথা জিজ্ঞাসা ছিল আমাদের আপনাদের ও দোকানে এ আপনাদের অর্ডার কি ক্যানসেল করা যায় যায় না ও তাহলে আমাদের বি একটু অর্ডার ছিল আর কি আ নব্বই পিস বিরিয়ানি আর কিছু মিষ্টি অর্ডার ছিল আপনাদের ওই ও দোকান থেকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বিয়েবাড়ির জন্য এটা বলেছিলাম ফোনে একদিন দোকানেও গিয়েছিলাম আপনি চা হয়তো থেকে চিনতে পারছি না আপনাকে হ্যাঁ ওই অর্ডারটা না ক্যানসেল করতে হবে যাবে তো ক্যানসেল করা হ্যাঁ আগে বললে ভালো হতো সেটা আমি বুঝতে পারছি কিন্তু আগে এরকমটা মনে হয় আঁচকাই হয়ে গেলো না মানে আচমকাই এটা হয়ে গেলো ক্যানসেল করতে হবে মানে ও ডেটটা পিছিয়ে গেলো তাহলে হ্যাঁ লে আপনি লিখুন অর্ডারটা লিখুন আর একবার নতুন করে বলে দিচ্ছি হ্যাঁ ক্যানসেল অর্ডারটা যেটা ছিল ওটা কেটে দিন হ্যাঁ নব্বই পিস বিরিয়ানি আর ত্ আশি আশি পিসের মতনও মিষ্টি

হ্যাঁ বকুলতলা মোড়ে ওখানে জিজ্ঞাসা করবেন মানে আপনার কা কারা দিতে আসবে ওটা আপনার কাস্টমার আপানার দোকানের কাস্টমার না আপনার কোনো বুকিং সিস্টেমভাবে আসবে এটা হ্যাঁ কাস্টমার যাবে না হ্যাঁ যদি কাস্টমার আসে তো আপনি আমার ঠিকানাটা লিখে নিন বকুলতলা মোড় চার নাম্বার গেট দিয়ে যে রাস্তাটা সোজা চলে আসছে ওখানে এসে দেখবে একটা স্কুল আছে স্কুলের সামনে জিজ্ঞাসা করবে বিমানবাবুর বাড়ি কোনটা ওখানে বলে দেবে হ্যাঁ আচ্ছা আপনার মানে কোয়ালিটি ভালো তো বিরিয়ানির ভালো না হ্যাঁ কোয়ালিটি খুবই ভালো বলছেন আর বিরিয়ানি বাসি হবে না তো মানে অন মানে বুঝতে পারছেন তো বিয়েবাড়ির ব্যাপার অনেক মানুষজন আসবে খাবে তারা যদি আবার এরকম বলে যদি খারাপ হয় বিরিয়ানিটা আচ্ছা ঠিক না না টা আমি সেটা বলছি না খেয়ে দেখতে আমি বলছি যে ভালো হবে মানের হবে তো হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে তাহলে ওই যে নব্বই পিস বিরিয়ানি আপনি বললাম ঠিকানাটা ওই ঠিকানায় এই যেমন আপনি আমা আপনাকে আমি ফোন করব বুঝলেন আর এক দিন ফোন করব এ তখন আমি আপনাকে ওই ডেটটা বলে দেবো ক তারিখে ফাইনাল হচ্ছে মোটামুটি দশ পনেরো দিনের মধ্যে হয়ে যাবে

বিরিয়ানি হ্যাঁ ঠিক আছে ওটা ক্যানসেল করে দিন আর নতুন অর্ডারটি আপনি ওই এখন লিখে রাখুন আর ডেটটা আপনাকে আমি হলে ঠিক জানিয়ে দিচ্ছি বুঝলেন দাদা আচ্ছা হ্যাঁ ঠিক আছে আপনি লিখুন হুম ঠিক আছে ঠিক আছে দাদা ধন্যবাদ হ্যাঁ রাখলাম